স্থানীয় সরকারের কিছু উদ্যোগ ও নীতি যেমন লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা আরও অনেক রকম জনকল্যাণমুখী উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার বা আমাদের বর্ধমানে জেলার সার্বিক উন্নয়ন

এটাও এটা এলাকার বিভিন্ন রকম উন্নয়ন হচ্ছে খুব ভালো কাজ হচ্ছে আমরা সবাই খুব উপকৃত হচ্ছি